আমি যখন খাবারের অর্ডার করি তখন আমি আগে দেখি যে খাবারের অর্ডারটিতে ঠিকঠাকভাবে ছাড় আছে কি না তা ছাড় থাকলে আমাদের অনেকটা সুবিধা হয় টাকার ক্ষেত্রে তার কারণে আমি যেখানে জোম্যাটোতে অ্যাপে খাবারের জন্য অর্ডার করি সেখানে দেখি যে ফ্ ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট অর্ডার আজ মানে অফার আছে কি না এবং সেই অফারের দ্বারাই মানে মানে অনে আমার অনেকটা টাকাও আমার কাছে রয়ে যাচ্ছে এবং কী নষ্ট হয় না সেই টাকাটা তার জন্য মানে ওই খাবারের অ্যাপটিতে আমি যদি যখন অর্ডার করি সেখানে আমি আগে দেখি যে এরকম একটা কুপন আছে কি না আর তার সাথে যদি একটা কুপন থাকে তাহলে তার সাথে আমি যেই খাবারটি অর্ডার করেছিলাম যেমন বিরিয়ানি অর্ডার করেছিলাম তার সাথে আমি হয়তো চিকেন কষাটাও অর্ডার করে নিতে পারব যদি ফাইভ পার্সেন্ট আমার অফার থাকে এছাড়া আমি মানে আগে দেখি যে ছাড়টা কীসের উপর কীটা থাকে যদি বিরিয়ানিতে ফাইভ পার্সেন্ট ছাড় থাকে ফ্রায়েড রাইসে তিন পার্সেন্ট ছাড় থাকে তাহলে আমি বিরিয়ানিটাই সহজে আমি অর্ডারটা করতে চাই কারণ বিরিয়ানিতে যদি ফাইভ পার্সেন্ট ছাড় থাকে তাহলে আমি আরও একটা অর্ডার করে নিতে পারব এইগুলোও আমার দেখি যে আমি অবশ্যই আমার উপলব্ধি আছে এরকম কুপনের ব্যাপারে এবং ছাড়ের ব্যাপারে তার জন্য আমি আগে থেকে দেখে নিই যে ছাড় আছে কি না